আমার জানা একটা রেসিপি যেটা প্রজন্মর মধ্যে দিয়ে চলে গিয়েছে সেটা আমার ঠাকুমার হাতে সেটা আমার খুবই ভালো লাগতো যেরকম পায়েস আমার ঠাকুমা খুব মানে খুব ভালোবেসে বানাতো জিনিসটা যেরকম পায়েস পায়েসটা আমিও ঠাম্মা ঠাম্মা না থাকাকালীল আমিও জিনিসটা বানিয়েছি বানিয়ে বানিয়ে জিনিসটা আমারও খুব ভালো লেগেছে যে আমার ঠাম্মা একটা জিনিস আমাকে বানানো শিখিয়েছে বা আমিও নিজে সেটা শিখে মানে তৈরি করছি যেরকম পায়েস পায়েসের কথা বলি ঠাকুমা পায়েস করার জন্য প্রথমে গোবিন্দভোগ চাল নিত আর দুধ কাজু কিসমিস এলাচ তেজপাতা দিয়ে ঠাকুমা আর ওনার হাতে যেন একটা জাদু ছিল যেটা উনি মানে জিনিসটা তৈরী করলে সেরকম অন্যরকম লাগতো খেতে এবার সেই জিনিসগুলো দিয়ে পায়েসটা তৈরি করত যেরকম